আমি ভ্রমণ করার সময় বলতে আমি একবার দুর্গা পুজোর সময় গিয়েছিলাম দার্জিলিং দার্জিলিং গিয়ে খুব কলকাতাটাকে মিস করছিলাম দুর্গা পুজোয় আমি ঘোরার মানে ঘুরেছি প্লাস মাকে দেকবো বলে দুর্গা ঠাকুরকে দেখবো বলে ভীষণভাবে মনটা খারাপ করছিলো তারপর আস্তে আস্তে ওই জায়গাগুলো ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে অনেক বেঙ্গলি কমিউনিটিস আছে ওখানে আমি ঠাকুর দেখতে পাই ভীষণ ভালো লেগেছে আমি তো ভীষণ ভালো লেগেছে আমি ওই হিসাবে ঘুরেছি আমি ঠাকুরও দেখতে পেয়েছি এবং একটা নতুন মানে এক্সপেরিয়েন্স হয়েছে আমার যে পাহাড়ের মধ্যে কীভাবে পুজো করা হয় ওখানে ছোটো ছোটো কীভাবে ঠাকুরগুলোকে নিয়ে এসে তারা পুজো করে মজা করে আমরা কলকাতায় অনেক বড় বড় প্যান্ডেল অনেক কিছু দেখেছি কিন্তু দার্জিলিঙের মতো জায়গায় গিয়ে যে পুজো দেখতে পারবো আমার বিশ্বাস মানে বাইরে ছিলো বিশ্বাসের বাইরে ছিলো এবং ভীষণ ভালো লেগেছে আমার ঘুরে আমি ভীষণ মজা করেছি এনজয় করেছি আমি মাকেও দেখতে পেয়েছি ঘুরেছি তো এই হিসাবেই আমার খুব ভালো লেগেছে আমি প্রায় তিনটে থেকে চারটে ঠাকুর দেখতে পাই ওখানে গিয়ে তো আমি দুটোকেই মি মানে যেটা মিস করছিলাম সেটা আমি ওখানে গিয়ে পেয়ে গেছি ভীষণ ভালো লেগেছে আমার